পশুপালনের সাতে সম্পর্কিত কিছু সাধারণ প্রভিধান এবং আইন কী এবং তারা কীভাবে কৃষকদের প্রভাবিত করে এখানে পশু সম্পর্কিত প্রভিধান বলতে পশুদের অযথা কষ্ট দেওয়া যাবে না এবং বেআইনি কিছু পশু আছে সেগুলো কৃষকরা পুষতে পারবেন না যে পশুগুলো পুষলে সরকারিভাবে প্রাণী কল্যাণ আইন দপ্তর থেকে তাদের উপরে কেস মামলা রজু হতে পারে এর জন্য পরিবেশগত পরিবিধান আছে প্রাণী সম্পর্কিত সমস্যা এই প্রাণী সম্পর্কিত সমস্যা জন্যে আমি যে সমস্ত জায়গায় পরামর্শ গ্রহণ করি তার মধ্যে প্রথমত বইয়ে আছে যে সমস্ত পশুর পালন বা চিকিৎসা সম্পর্কে তথ্য তেগুলো আমি পাওয়ার জন্য অনুসরণ করি দ্বিতীয়ত বর্তমান ইউটিউব চানেলও আমি অনুসরণ করি পুরানো দিনের বইয়ের যে সম্পর্কে তথ্য পেতে পারি তাহার জন্য বইয়ের অনুসরণটা বেশি করে করা হয় যেহেতু সেখানে অনেক বড়ো বড়ো রিসার্চ করে এখানে এই সম্পর্কে তথ্যগুলি পাওয়া যায় সেই জন্য আমি পুরানো দিনের বইগুলো এই সম্পর্কে তথ্য পাওয়ার জন্যে অনুসরণ করি